আমাদের বাড়ির পিছনে না তবে কিন্তু আমাদের মামার বাড়িতে মানে ওই সুগুনা মুরগি ওই কি মানে মুরগি চাষ করে তাই সুগুনা মুরগি মানে খুবই ভালো সুগুনা মুরগি চাষ করলে মানে ভালোই হয় ভালো টাকা ইনকাম করা যায় মানে ওইসব আবার মাসে মাসে হচ্ছে গিয়ে মাসে মাসে ডাক্তার এসে দেখে যায় ওষুধ দিয়ে যায় পানির সাথে ওষুধ মিশিয়ে খাওয়ায় ম্যাচ খাওয়ায় বেশিরভাগ সব সমময় ম্যাচ খাওয়ায় আর যখন পেট পেট গরম হয়ে যায় তখন হচ্ছে গিয়ে টক দই খায় কী বা নাতে সেই একটা গাছ আছে ওই গাছের রসটা খায় তো আমার মামারাও ওই মুরগির চাষ করে সুগুনা মুরগি আমরা করি না আমার মামারা করে তাই আমরা দেখেছি যেগুলো এগুলো ও ডাক্তার আসে সে ডাক্তার দেখে যাই সব সময় আবার মানে মুরগিগুলো খুব ভালো চাষ করলে খুব ভালো হয় অতটাও বেশি এ করতে হয় না